হ্যাঁ হ্যালো বলছি হ্যাঁ বলছি দিদি আপনার কাছ থেকে কালকে সন্ধ্যাবেলা একটা থালা নিয়েছিলাম সেই থালাটা ছিদ্র বেরিয়েছে আর কানাটা বেঁকা আর জঙ ধরা বেড়ে গেছে একটু তা থালাটা আপনি এরকম দিলেন

হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে না না আমি ঘটি বাটি নেবো না আমি ওই থালাটাই নেবো তাহলে ঠিক আছে আপনি দেরি হলেও দিয়ে দেবেন পরে আপনার বাচ্চার আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে না না